বিভিন্ন উপন্যাস পড়া হয়েছিল কিন্তু সবথেকে ভালো লেগেছিল আমার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাসটির নাম হয়েছিল পথের পাঁচালী তো পথের পাঁচালী মূলত আত্মজীবনীমূলক একটা উপন্যাস ছিল তো এখানে প্রধান চরিত্র ছিল অপু মানে অপু এই উপন্যাসের একটা প্রাণকেন্দ্রিক ছিল তো অন্তর্মুখী অপু প্রকৃতিকে যেভাবে ভালোবাসতো আর তার দা তার দিদি বহির্মুখী দুর্গা তার প্রকৃতি প্রেমের দোসর ছিল তো এরা নিশ্চিন্দপুরের প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে গিয়েছিল হরিহর সর্বজয়ার দুঃখের সংসারে অপু দুর্গা বেড়ে উঠেছে বঞ্চিত হয়েছিল অবহেলিত হয়েছিল ইন্দির ঠাকরুণ জীবনের নানা দুঃখ যন্ত্রণার ভারে যেন জড় জড় পদার্থে পরিণত হয়েছিল তো নানা খুঁটিনাটির মধ্য দিয়ে বিভূতিভূষণের তার এই রচনা দারিদ্রকে ফুটিয়ে তুলেছিল পথের পাঁচালী গ্রন্থটার প্রধান বৈশিষ্ট্য প্রকৃতির সঙ্গে শিশু মনের নিবিড় যোগাযোগ এইটি আমার খুব এখানে ভালো লেগেছিল তো শিশু অপু আর দুর্গা প্রকৃতির হাতছানিকে পরে নিয়ে যেতে পারে আর এ কথা চরমভাবে উপলব্ধ হয় যখন ঝড় বৃষ্টির আনন্দ উপভোগ করার ফলে অসুখে ভুগে যায় দুর্গা এবং মারা যায় ছোট অপুর মন সব শিশুরই কোমল মনের প্রতিচ্ছবি কলমি শাক আমের কুশির গ্রামবাংলা আর সেখানকার সরল নিষ্পাপ মানুষগুলোর কথা বিভূতিভূষণ লেখনীতে নিখুঁতভাবে ফুটে উঠেছিল তো যাইহোক সর্বোপরি পথের পাঁচালী উপন্যাসটা এই কারণেই আমার ভালো লেগেছিল এবং প্রকৃৃতির দিকে একটা সলল মানুষের যে প্রেম টান থাকা দরকার এটাও একটা আমি এখানে শিখেছিলাম